পশ্চিমবঙ্গের প্রধান ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি হচ্ছে ভূগোল বলতে যে আমরা সব কিছুই ভূগোলেও থাকে যেমন পাহাড় পর্বত নদী নালা এবং বিভিন্ন আরও কিছুই সেগুলো ভূগোলে থাকে আকাশ মহাকাশ গ্রহ উপগ্রহ সব কিছু মিলে ভৌগোলিক ভৌগোলিক তো আমরা ভূগোল বয়ে বিশেষ করে কিছুর বিষয়ে আমরা দেখতে পাই এবং পড়াশুনা করি যেমন নদীর ব্যাপারে অনেক আমাদের দেশে কতগুলো নদী আছে সেগুলো দৈর্ঘ্য কত প্রস্থ কত এইসব ব্যাপারে সব কিছু লেখা থাকে আমাদের পৃথিবীর ব্যাপারে পৃথিবীর ব্যাপারে পৃথিবী কবে হয়েছিলো আগে কেমন ছিলো এখন কেমন হয়েছে এবং পরিবেশের জন্য পশু পাখির জন্য আমরা আমরা ভূগোলে দেখতে পাই এবং সমভূমি মালভূমি কখন কোন সময়ে কখন ক কোন সম বিভিন্ন ধরনের মরুভূমি সমভূমি এগুলোও বিষয়ে লেখা থাকে এইগুলোও ব্যাপারে আমরা ভূগোলে দেখতে পাই এবং আকাশ মহাকাশ মহাকাশের ব্যাপারে মহাকাশ যান সূর্য পৃথিবী এবং অন্যান্য গ্রহ সূর্য পৃথিবীর চারিদিকে হ্যাঁ পৃথিবীর সূর্য চারিদিকে কত কতক্ষণ লাগে পাক খেতে এবং বিভিন্ন ধরনের উপগ্রহ গ্রহ এইগুলোও থাকে যেগুলো যেগুলো আমরা ভূগোলে দেখতে পাবো তো ভূগোল এমন একটা বিষয় যে সেখানে আপনারা সব কিছুর ব্যাপারে করতে দেখতে পাই এবং করতে পারি এবং ভূগোলে আমাদের দেশে কতগুলো ইয়ে আছে ও বঙ্গ আছে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ তো সেসবের মানুষের লোকজনের ব্যাপারে পশু পাখির ব্যাপারে তো আপনারা সব কিছুই ভূগোলে আমরা দেখতে পাই তো প্রধান নদী কোনটা আমাদের ভারতে তাছাড়াও আরও বিভিন্ন সব কিছুই আমরা ভূগোলে দেখতে পাই